হ্যাঁ সময়ের সাথে সাথে আমাদের এলাকায় নারীদের ভূমিকা পরিবর্তিত হয়েছে আগে নারীরা শাড়ি ছাড়া কিছু পরতে পারতো না বাড়ি থেকে বাইরে বেরোতে পারতো না অনেক রকম পর্দা হয়ে বেরোতে হতো কিন্তু এখন নারীরা নিজের ইচ্ছা মতো পোশাক পরিধান করতে পারে বাইরে বেরোতে পারে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে এবং বিভিন্ন কর্মক্ষেত্রে যোগদান করার সুযোগ পাচ্ছে তারা নিজেদের ব্যবসা খুলছে এখন নারীরা পুরুষদের সমানভাবে চলছে এমন কি অনেক নারী পুরুষদের থেকেও উপরে চলছে নারীদের ভূমিকা শুধুমাত্র যে রান্নাঘরের মধ্যে এখন বঞ্চিত আছে তা নয় তারা নিজেদের মতোন করে খুব সুন্দরভাবে পরিবেশে সবার সাথে মানিয়ে চলতে পারে নারীরা ক্ষমতা এখন বৃদ্ধি পেয়েছে নারীদের ভূমিকাও বাড়ছে সব জায়গায় নারীদের উন্নতি হচ্ছে নারীদের কথাবার্তার উপর গুরুত্ব দেওয়াও হচ্ছে তাদেরও ইচ্ছা অনিচ্ছার উপরে কায়েম করা হচ্ছে